আমি একটি সোফা কিনেছিলাম কিন্তু সেই সোফাটি যখন আমাকে দিয়ে যায় দোকান থেকে তখন আমি দেখলাম সোফাটি ভালো নয় সোফাটা ঠিকঠাক কালারটাও আমার পছন্দ হয় নি আমি যে রঙটার অর্ডার দিয়েছিলাম সেই রঙটা আমার কাছে আসেনি তাই আমি ঠিক করলাম ওই সোফাটিকে আমি আবার ফেরত দিয়ে দেবো আর আমি ওখান থেকে কোনো দিনই সোফা কিনবো না